পশ্চিমবঙ্গের ভালো খেলার বৃত্তিগুলি হলো প্রাক ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এবং সংখ্যালঘুদের জন্য মেধা কাম ভিত্তিক স্কলারশিপ স্কিমগুলি ছাত্ররা জাতীয় স্কলারশিপের মাধ্যমে আবেদন করবে অল ইন্ডিয়া কোর্স ফর টেকনিক্যাল এডুকেশন ক স্কলারশিপ স্কিম প্রাইম মিনিস্টার স্কলারশিপ স্কিম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেনস স্কলারশিপ স্কিম অয়ক্ষি স্কলারশিপ স্কিম